স্থানীয় স্কুলে ভর্তির জন্য আমরা আবেদন পদ্ধতি ব্যবহার করেছিলাম কারণ স্থানীয় স্কুলে সবাই আবেদন করলে সেখানে ভর্তি হওয়া যেতো আমি ভর্তির সময় জন্ম সার্টিফিকেট গ্রাম প্রধানের সার্টিফিকেট আধার কার্ড এই সব নথিগুলি দিয়েছিলাম এবং ভর্তির জন্য যে টাকাটা লেগেছিলো তা ছিলো বইয়ের জন্য কোনো টাকা লাগে নি কিন্তু লাইব্রেরির জন্য খেলাধুলার ড্রেসের জন্য এবং সরস্বতী পুজোর চাঁদার জন্য যে টাকাটা লেগেছিলো সেই টাকাটাই আমি ভর্তির জন্য স্কুলে দিয়েছিলাম এবং আমি এইভাবেই স্কুলে ভর্তি হয়েছিলাম